আমার প্রিয় গ্রহ পৃথিবী আমরা পৃথিবীতে বাস করি পৃথিবীতে মানুষ পশু পাখি প্রাণী অনেককিছু বাস করে পৃথিবীতে না থাকলে এই গ্রহে মানুষরা যেমন বেঁচে থাকতে পারে অন্য গ্রহের মানুষেরা বেঁচে থাকতে পারে না এই পৃথিবীতে রাজ্য দেশ জেলা সব কিছুই আছে এবং পৃথিবীতে হাসপাতাল নার্সিংহোম রেলপথ রেলগাড়ি ট্রেন সব কিছু সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে খাদ্য জল বায়ু সবকিছুই আছে এসব না থাকলে এই গ্রহে মানুষরা বেঁচে থাকতে পারত না এবং কাঠ জ্বালানি হিসাবেও সব কিছু পৃথিবীতে ব্যবস্থা আছে এই পৃথিবীতে তেল কারখানা তৈল তৈল কারখানা কল কারখানা কয়লা ইট বালি সব কিছুই পৃথিবীতে সৃষ্টি আছে